হ্যাঁ পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন জাতিগত লোক বসবাস করেন তো প্রথমে বলি বাঙালি রয়েছে বাঙালি বাঙাল ভাষা রয়েছে আঞ্চলিক সাঁওতাল ভাষা রয়েছে শিখ রয়েছে উদ্ধু রয়েছে তো সবাইকে নিয়েই যেহেতু আমাদের বসবাস সবাইকে নিয়েই যেহেতু আমাদের চলতে হয় সেই কারণে আমাদের শুরুতেও হয়তো সবারই একটু ভাষা নিয়ে একটু পবলেম হলে পরেও কিম্বা অসুবিদা হলে পরেও কিন্তু সবার সঙ্গে মেলামেশা করে সবার সঙ্গে থাকতে থাকতে সবার সঙ্গে কাজকর্ম করতে করতে আমরা কিন্তু সবাই সবার ভাষাটা কিন্তু বুঝতে পারি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো কখনোই কিন্তু আমাদের উর্দু ভাষা বুঝতে কখনো বাংলা ভাষা কখনো সাঁওতালি ভাষা কখনো কিন্তু আমাদের কোনো অসুবিধা হয় না আমরা যেহেতু সবাই সবার সঙ্গে মেলামেশা করছি সবাই সবার সঙ্গে থাকছি সবাই সবার সঙ্গে কাজ করছি তো সেই কারণেই কারো কোনো প্রলেম হলে তো সবাই সবাইকে বলে দেওয়া সবাই সবাইকে বুঝিয়ে দেওয়া ওই করে করে আমাদের সব ঠিকঠাক হয়ে যায় তো আমাদের কোনো অসুবিধা হয় না